একটা ব্রয়লার ব্রয়লার মুরগির ফার্ম সেই ফার্মটাকে ফার্মটায় আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাই তাতে ব্রয়লার মুরগি রাখতে হবে খুব সুন্দর করে রাখতে হবে যাতে কোনো আঘাত না লাগে কোনো কিছু না লাগে যাতে কেউ ঢিল টিল ছুঁড়ি দিলে না যেন না মরে যায় সেইভাবে রাখতে হবে ঘরটা ভালো করে বানিয়ে রাখতে হবে ঘর ঘর দরজা সব কিছু তো ভালো রাখতেই হবে আর তারপলে পোলট্রিটা এই পোলট্রি বলছি না কক ওই ককটাকে ভালো করে যত্ন সহকারে রাখতে হবে এবার ককটার যদি শরীর খারাপ করে তার দিকে ধ্যানান ধ্যান দিয়ে রাখবো ধ্যান দিয়ে রাখার ফলে তার চাল চলন ফেরা সর্দি কাশি হলে তো বুঝতেই পারবো দেখলে অবশ্যই বুঝতে পারবো দেখার পরে সেরকম সেইভাবে ট্রিটমেন্ট করতে হয় তাদের ট্রিটমেন্ট করার পরে তারা ভালো হলে সেই ভালো মাংসটি মানুষ খেলে দারুন লাগবে তাদেরও মানুষের কোনো প্রভাব পড়বে না এর কারণে এই জিনিসটা খেলে এবং একটি পোলট্রি এবং ব্রয়লারকে বিভিন্ন রকম পরীক্ষা করতে হয় পরীক্ষা নিক্ষা নিরীক্ষার দ্বারা টেস্ট করতে হয় বুঝতে পারবো টেস্ট করলে তার ভিতরে কী সমস্যা আছে পোলট্রিও কিংবা কক সম সমস্যাগুলো সমাপ্ত করবো সমাপ্ত করে তারপরে তাকে সুস্থ করে

এবং সেই পোলট্রিটাকে পরবর্তীকালে যাদের নাম অসুস্থ হয়ে যায় এবং সেইগুলোকে ভালোভাবে লক্ষ্য রাখবো

এই পলট্রিগুলোকে আমরা সঠিক সময়ে জল ও খাবার দিয়ে সুস্থ এবং গড়ে তুলবো এবং উপযুক্ত খাবার পুষ্টিকর খবর এবং মাঝে মাঝে ভালো ফিল্টার জল খাইয়ে রাখতে হবে এবং এক ঘণ্টা পর পর পোলট্রিটিকে জল দিতে হবে এবং খাবার দিতে হবে এবং জল গুনো পরিষ্কার আছে কি না সেটিকে দেখে নিতে হবে লক্ষ্য রাখতে হবে জলটি ভালো জল খাওয়াতে হবে কোনো ময়লা ফয়লা হ্যান ত্যান আবর্জনা না থাকলে হবে না খেলে পোলট্রি তো অসুস্থ হয়ে পড়বে তার কারণে আবার টেস্ট করলেও ঠিক ধরা পড়ে যাবে ধরা পড়ে গেলে আবার টাকা খরচা টাকা তো খরচা হবেই টাকা খরচা হলে তখন তো টেনশান তো বেঁধেই যাবে পোলট্রি ফার্মের মালিকের পোলট্রি গুলোর এমন কেন হচ্ছে এবার মুরগিদের ভিতরে জনপ্রিয় রোগ থাকে ওটা রানী ক্ষেত যা পোলট্রি মরে না বা মুরগি মরে না ওইভাবে শুয়ে থাকে মুখের থেকে গেঁজা বেরোয় এবং নলটা যেন লোম উঠে যায় এই এই সমস্ত রোগগুলি হলে মুরগিদের বাঁচানো যায় না তাই মুরগিগুলোকে আগের থেকে সুস্থ এবং সুস্থ এবং সবল রাখতে হবে ভালো রাখতে হবে তারপর যদি একটা মুরগি মারা যায় সেই মুরগিটাকে আমাকে তৎক্ষণাৎ অন্য জায়গায় মেনে নিতে হবে ফেলে দিতে হবে যাতে তার দূষণ বা তার গন্ধ দুর্গন্ধ কেউ যেন না পায় আর অন্য পোলট্রিদের গায়ে যেন না ছড়ায় এই দিকটা ধ্যান রাখতে হবে মাথায় রাখতে হবে অবশ্যই করে মাথায় রাখতে হবে না রাখলে হবে না না রাখলে হবে না সেই দিকে আমাদের প্রত্যেকেরই ধ্যান রাখা উচিত জিনিসটা কীভাবে রাখলে ভালো থাকবে এই জন্য পোলট্রিটিকে জল দেওয়ার জন্য প্রথমে জল দিতে গেলে পোলট্রিটিকে দেখতে হবে জলটার উপরে নোংরা ময়লা আছে কি না নোংরা আছে কি না এবং রাত্রেবেলায় পোলট্রিকে এবং কয়লাকে জল খাবার টাইম টু টাইম দিতে হবে ঘণ্টা পর ঘণ্টা আলোর ব্যবস্থা করতে হবে লাইটে রাতে ওদের যাতে ঠান্ডা না লাগে যাতে গরম থাকে ঠান্ডা লাগলে মরে যাবে বেশি ঠান্ডা লাগলে গরমের তাপ আগুন লাইটের তাপ পড়লে গরম থাকে পোলট্রিদের গা হাত পা তলায় তো গুঁড়ো দেওয়া থাকে তুষ দেওয়া থাকে যাতে গা গরম করে ঠান্ডাটা না পায় পোলট্রি